আমার কাছে সময় এবং রান্নার যদি উপকরণ না থাকে তাহলে আমি দেখবো আমার বাড়িতে কতটুকু সবজি বা উপকরণ আছে আর আমার হাতে কতটুকু সময় আছে সেটা আমি প্রথমে দেখবো যদি একদম খুব অল্প সময় থাকে তখন আমি কি করবো সব সবজিগুলো নিয়ে একটু স্যুপ বানিয়ে ফেলবো স্যুপ বানানোটা খুব সহজ স্যুপ বানিয়ে নিলেই আমার খুব মনে হয় খুব ভালো হয় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় প্রেসার কুকারে সিটি দিয়ে দেব সব সুদ্ধ সেই স্যুপটা আরামসে খাওয়া যাবে হালকা সবজি আর হালকা উপকরণ হলেই হয়ে যায় কারণ আমার হাতে তো সময় নেই রান্না করতে কষিয়ে কষিয়ে অনেক সময় লাগবে বাজার করতে অনেক সময় লাগবে তাই আমি মনে করবো যে ওটা করলেই খুব ভালো হয় কারণ সময় নেই যেহেতু আমি কিছু করতে পারবো না তাহলে ওটা যদি আমি করি আমার পেটও ভরবে সময়েরও অবচয় হবে না আর বাজারও দৌড়াতে হবে না তাই আমি ওটা করেই খেয়ে নেব